আমরা বাঙালিরা একরকম তরকারি করি না আমরা অন্তত তিন চারখানা তরকারি করে থাকি তার জন্য আমাদের প্রচুর বাসনপত্র লেগে থাকে হাঁড়িতে করে ভাত রান্না করা হয় গামলাতে করে ফ্যান ঝাড়া হয় তারপর কড়াইয়ে রান্না করা হয় কড়াইয়ে আনাজ নাড়ার জন্য খুন্তি লাগে আর আনাজ কাটার জন্য একটা ছুরি লাগে একটা পাথর লাগে তার উপরে আনাজ রেখে কাটার জন্য পিঁয়াজ কাটা হয় ছুরি দিয়ে আলু ছাড়াতে হয় মেশিন দিয়ে তারপর বঁঁটিতে মাছ কাটা হয় বঁটিতে আনাজ কাটাও হয় শিলে মশলা করা হয় সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা পাত্রও লেগে থাকে আর রান্নার পরে সেই ভাত বাড়ার জন্য কিংবা তরকারি কাটানোর জন্য হাতা কিংবা চামচ সেটাও লাগে ছোটো ছোটো চামচ থাকে সেগুলো দিয়ে মশলা কাটানো হয় এর পরে আমরা সমস্ত তরকারি আলাদা আলাদা করে কেটে ধুয়ে আলাদা আলাদা পাত্রে রেখে দিই এবং তার পরে আমরা সেইগুলি আলাদা আলাদাভাবে রান্না করে আলাদা আলাদা জায়গায় রেখে দিয়ে থাকি